ভারতের গুরুত্বপূর্ণ উৎসব বলতে আমার কাছে যেটা মনে আসে এক কথায় হলি উৎসব বা দোল সারা ভারতবর্ষেই পালিত হয় এছাড়া দিওয়ালি এই দুটোতেই আমাদের পালিত হয় খাওয়ারদাওয়ার নানারকম আমরা বাড়িতে তৈরি করি একে অপরের বাড়িতে যাই এবং আলোর উৎসব হিসেবে আমরা দেওয়ালির দিনকে নানারকম বাজি পোড়াই ইত্যাদি